হ্যাঁ আমি মঞ্জুদি বলছি বলুন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কেন দেবো না হ্যাঁ অবশ্যই সাজিয়ে দেবো হ্যাঁ সে তো অবশ্যই দেখুন বিয়ের ডেটটা না বললে আমার হয়তো ওই ডেটে আরও বুকিং আছে কি না সেটা তো অবশ্যই জান জানাতে হয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার তো পনেরো তারিখে একটা ডেট রয়েছে তো তেরো তারিখে আমি খালি আছি তো অবশ্যই আমি যাবো আর বলছি বিয়ের রাত্রেই কনে সা কনে সাজানা তাই তো হলুদ্দেরে আরে তো লাগবে না নাকি আচ্ছা আচ্ছা দেখুন কেমন কী লুক করাবেন আপনারা আপনারাই তো বলবেন না আমি তো সেভাবে কাজ করাবো প্রত্যেকটা ফাউন্ডেশানের মাধ্যমে এক নমা ইয়ে রয়েছে যে এটা করালে এরকম টাকা অ্যামাউন্ট আবার ওটা করালে ওরকম আপনারা যেটা ভালো বুঝবেন বলবেন আমাকে আমি কিন্তু সেরকমভাবে আপনাদেরকে সাজিয়ে দেবো না না আপনারা প্রোডাক্ট দেখেই কিন্তু আমাকে কিন্তু ইয়ে করবেন আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করবো আপনাদেরকে কিন্তু আমি অবশ্যই দেখাবো ঠিক আছে আপনাদের দেখিয়েই আমি কিন্তু ওটা ব্যবহার করবো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই ডেটটাই ফাইনাল করে দিচ্ছি আর আমার হচ্চে সর্বনিম্ন হচ্চে তোমার পাঁচ হাজার থেকে শুরু বুঝতে পেরেছেন পাঁচ হাজার থেকে শুরু এবার আপনি আট হাজার যেরকম বলবেন আট হাজার আছে এগারো হাজার আছে এবার যেমনভাবে বলবেন আপনারা আমার কিন্তু সেরকমভাবেই আমরা কিন্তু কনেকে সাজিয়ে দিই বুঝতে পেরেছেন আর আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর বলছি আপনারা কি আপনারা কি জুয়েলারি কি কিনেছেন নাকি আমাকে নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে আমাকে একটা জি করবেন যে দিদি তো আপনার ঠিকানাটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ঠিক আছে আমি সেই ঠিকানা ধরে চলে যাবো ঠিক আছে হ্যাঁ রাখুন